আমি প্রথমে আমার স্যারের সাথে যোগাযোগ করে আমাদের আমরা পিকনিকে গিয়েছিলাম সেটা হল মায়থন ড্যামে খুব সুন্দর জায়গা স্যার আরও স্টুডেন্টরা সবাই মিলে আমরা গিয়েছিলাম খুব সুন্দর জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে সেখানে আমরা পিকনিক করেছি পিকনিক করার পর অনেক মজা করেছি অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি সেখানে একটা চিড়িয়াখানা আছে সেখানে চিড়িয়াখানাতে আমরা ঘুরেছি ওইখানে মেলা বসেছিলো মেলার মধ্যে আমরা অনেক জিনিস কিনেছি কেনার পর আমরা হোটেলে খাওয়ার খেয়েছি খাওয়ার খাওয়ার পর মানে টুকটাক যে খাবারগুলো হয় সেগুলো হোটেলে খেয়েছি তারপরে রাঁধুনি ছিলো রাঁধুনি চিকেন পকোড়া বানিয়ে রেখেছিলো চিকেন পকোড়া আমরা এসে পরে খেলাম খাওয়ার পর একটু নদীতে মানে ড্যামের সাইডে একটু ফোটো তোলা তুলি করলাম ফোটো তোলার পর অনেক রকমের খেলা হয়েছে আর তারপরে ওইখানে অনেক রকমের আমরা মানে সবাই মিলে অনেক রকমের খেলেছি মানে যাকে মানে ধাপ্পা দেওয়া দি তারপরে ছোটা ছুটি বালির মধ্যে খেলেছিলাম বালির মধ্যে অনেক রকমের খেলেছি আমরা ছোটো ছোটো মন্দির বানাচ্ছিলাম মন্দির বানিয়ে তার মধ্যে আমরা পুজো করছিলাম খেলছিলাম আমরা অনেক মানে অনেক এঞ্জয় কো এঞ্জয় করেছি ওখানে গিয়ে তার মধ্যে আমার একটা বান্ধবী জলের মধ্যে অনেকগুলো ফোটো ক্লিক করেছে ওই ফোটোগুলো আমাকে সে সেন্ড করেছিলো পিকনিকে আমাদের রান্না হয়ে গিয়েছিলো রান্না হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর সবাই নিজের নিজের ব্যাগের সামনে গিয়ে এর একটা করে জলের বোতল কিনে আর কিছু লেস কুরকুরের প্যাকেট কিনে সেখানে বসলো বসার পর বাসওয়ালা বললো বাসওয়ালা কাকু বললো যে আমাদের বাসটা এবার ছাড়ানো হবে তারপরে আমরা উঠ মানে ওইখান থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় সন্ধে হয়ে যায় ওইখান থেকে বেরোনোর পর আমরা মন্দিরে গেলাম মন্দিরে গিয়ে কালী মানে মা কালী ঠাকুরকে দেখলাম প্রণাম করলাম ওইখানে একটু ঘুরাঘুরি করলাম কালী মন্দিরে গিয়ে পরে তারপরে ঘুরাঘুরি করার পর আমরা বাসে উঠে বাড়ির দিগে রওনা দিলাম রওনা দেওয়ার পর আমরা বাড়ি এলাম বাড়ি এসে সবাই নিজের নিজের বাড়ি চলে গেল